বাংলা ভাষা আমার মাতৃভাষা অর্থাৎ আমি জন্মের পর থেকেই বাংলা ভাষা বা বাংলা ভাষায় কথা বলি এবং বাংলা ভাষায় আমি সব কিছু করতে এবং সব কিছু লিখতে অভ্যস্ত বাংলা আমার মাতৃভাষা কারণ মায়ের কাছ থেকে আমরা এই বাংলা ভাষা শিখেছি তাই আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা বাংলা ভাষা পশ্চিমবঙ্গের মাতৃভাষা অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যারা বাসী প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলেন এবং এই বাংলা ভাষা তথা বিশ্বের যত ভাষা আছে যতগুলি ভাষা আছে আমার মনে হয় এক থেকে দশের মধ্যে এই বাংলা ভাষা জায়গা করেছে এবং এই বাংলা ভাষায় অনেক কিছু গড়ে উঠেছে অর্থাৎ বাংলায় কবি বাংলায় সাহিত্য বাংলায় স্থাপত্যকার সব কিছু বাংলায় গড়ে উঠেছে অর্থাৎ এই বাংলা ভাষায় বাংলা ভাষাকে কেন্দ্র করে কবি রবীন্দ্রনাথ বিশ্বকবি হয়েছেন নজরুল ইসলাম বিদ্রোহী কবি হয়েছেন সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর বলা হয় যাকে উনিও কবি হয়েছেন ছন্দের জাদুকরের কবি হয়েছেন বাংলায় আমাদের সব কিছু বাংলা নিয়ে বলার কিছু নেই কারণ বাংলা আজকে সারা বিশ্বের দরবাবে পৌঁছে গেছে বাংলা পেরেছে সব কিছু দিতে বাংলা কী পারেনি দিতে বাংলা কবি দিয়েছে সাহিত্যিক দিয়েছে বাংলা চিকিৎসক দিয়েছে বাংলা বিজ্ঞানী দিয়েছে বাংলা শিল্প দিয়েছে বাংলা শিল্পী দিয়েছে অর্থাৎ বিশ্বের দরবারে যতগুলো শিল্পী অর্থাৎ গায়ক বা গায়িকা প্রত্যেকের স্থান যাদের আজকে গিনিজ বুকে গেছে প্রত্যেেকেকেই আমাদের এই বাংলা থেকে গিয়েছেন তো প্রত্যেকের মাতৃভাষা হচ্ছে বাংলা তো বাংলাই পেরেছে একমাত্র সেই বিশ্বের দরবারে পৌঁছে যেতে আর এই বাংলা ভাষা এত মাধুর্য এত সৌন্দর্য যেখানে আজকে কবিগুরু রবীন্দ্রনাথের গান সেটাও বাংলা ভাষায় সেই বাংলার গান অর্থাৎ আমাদের এই বাংলার বায়ু বাংলার জল বাংলার ফল এই সমস্ত প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের হৃদয়কে ছুঁয়ে গেছে এই বাংলা ভাষায় আমাদের যে সমস্ত জিনিসগুলো হয়েছে অর্থাৎ বাংলার গান বাংলার শিল্প বা বাংলার নাটক বাংলার যাত্রা বাংলার সিনেমা সব কিছু একটা বিশ্ব দরবারে পঁছে যায় পৌঁছে গিয়েছে এবং সেইগুলো মানুষ অন্য চোখে নিয়ে তাদের ভাবাবেগকে ভাবিয়ে দিয়ে আজকে আমাদের বাংলাায় একটা শীর্ষ জায়গায় স্থান করেছে তো এই বাংলা ছাড়া আর ভাবার কিছু নেই এবং বাংলা ভাষা এতটাই মাধুর্য ভাষা এতটাই আন্তরিকতার ভাষা আমি মনে করি আজকে বাংলা ভাষা না থাকলে হয়তো বিশ্বের অনেক কিছু অবলুপ্ত থাকতো এবং অনেক কিছু থেকে বঞ্চিত থাকতো তাই এই বাংলা ভাষাকে আমি সর্ব অন্তকরণে আমি বাংলা ভাষাকে শ্রদ্ধা করি এবং আগামী দিনে আমার মৃত্যুর আগে পর্যন্ত আমার কাছে আমার ভাষা এবং আমার এই ভাষার সম্মান সর্বদাই থাকবে অটুট বন্ধনে বদ্ধ থাকবে এটুকুই আমি আমার কামনা এবং এইটুকু আমার প্রার্থনা আর এই ভাষা সম্বন্ধে ভ্রান্ত ধারণা কী সেগুলি কি সমাধান করা যেতে পারে না সেইটার সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই এবং সেটা উত্তরও আমার কাছে নেই